প্রযুক্তির কারণে আমার জন্য বিনোদন অনেক কিছুই বদলেছে যেমন আগে মানুষ সিনেমা হলে যেয়ে সিনেমা দেখত পর্দার সামনে বসে রেডিওতে গান শুনত কিন্তু এখন এতটা দিনকাল পরিবর্তন হয়েছে যে এখন বাড়িতে বসেই টি ভির পর্দায় সব কিছুই দেখতে পাচ্ছে তাছাড়া অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সব কিছুই দেখতে পাচ্ছে সিনেমা এবারে সমস্ত কিছু বাড়িতে বসেই দেখতে পাচ্ছে এখন আর সিনেমা হল যাওয়ার কোনো প্রশ্নই নেই সিনেমা হলেও এখন লোকজনের লোকজনের সংখ্যা কম হয়ে গিয়েছে এই বারে টিভি অ্যান্ড্রয়েড ফোন ফোনের জন্য এখন সিনেমা হলের লোক সংখ্যাও অনেক কমে গিয়েছে তবে বাড়িতে বসে যেই বাড়িতে বসে যে টিভি দেখা অ্যান্ড্রয়েড সেটে সমস্ত কিছু দেখা মজাটাই আলাদা সিনেমা হলের থেকেও তো অনেক কিছুই এর মধ্যে এই দুটোর মধ্যে অনেক কিছু তফাৎ আছে পার্থক্য দেখা যায় তবে এই অ্যান্ড্রয়েড ফোনে গান শোনা এটা দিন অনেকের ক্ষেত্রেও খারাপ হয়ে যাচ্ছে যেমন এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাচ্চা বাচ্চাদের অনেক রকম ছোট ছোট বাচ্চাদের ক্ষতিও হচ্ছে আমাদের সব হয়তো ভালো হচ্ছে কিন্তু ছোট ছোট যারা বাচ্চা তাদের অনেক ক্ষতি হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন পেয়ে টি ভির মাধ্যমে অনেকটা তাদের পড়াশোনা সমস্ত রকম ক্ষতি হচ্ছে